প্রত্যেক মানুষ নাচ জানে এমনটা নয় কিছু কিছু মানুষ আছে যারা নাচকে ভালবাসে নাচকে নাচ করতে ভালোবাসে সেরকম আমিও নাচকে খুবই ভালোবাসি আমি ছোট থেকেই নাচ শিখেছি নাচ করতে আমার অনেকই ভালো লাগে নাচকে আত্মপ্রকাশ করার জন্য বিভিন্ন রকমের পদ্ধতি আছে বিভিন্ন গল্পকে দিয়ে কেন্দ্র করে নাচ দেখিয়ে সে গল্পকে প্রদান করা হয় যেমন বিভিন্ন ধরনের নৃত্যনাট্য হয়েই থাকে সেখানে সেই গল্প বেশ গল্পটাকে কেন্দ্র করে সেই গল্পের ভঙ্গিতে নাচকে তুলানো হয় সেই নাচকে নাচানো হয় সেই গল্পের মধ্য থেকে সেই নাচের মধ্যে গল্পের প্রতিচ্ছায়া পাওয়া যায় গল্প না বললেও নাচের মাধ্যমে সেই ভঙ্গিতে গল্পে আকার দেখিয়ে নাচ গল্পটিকে চেনা যায় বিভিন্ন ধরনের নাটকের মাধ্যমে আমরা নাচ দেখতে পাই যাতে সেই নাচ থেকেই বিভিন্ন গল্প তৈরি করা যায় গল্প থেকে নাচ তৈরি করা যায় নাচকে আত্মপ্রকাশ করা বা গল্প বলার পদ্ধতি এই দুটো একে অপরের পরিপূরক গল্প বলার সময় যেমন নাচ নাচকে দেখিয়ে বলানো হয় সেক্ষেত্রে গল্প অনেকটা বোধগম্য হয় কারণ মানুষ গল্প শোনার থেকে নাচ দেখাটা আজও বেশি পছন্দ করে কারণ আমরা কোনও জিনিসকে দেখে যতটা উপভোগ করি তার থেকে তার সেটা শুনে তার থেকে হয়তো কম উপভোগ করতে পারি তাই গল্প থেকে নাচ তৈরি করে বিভিন্নভাবে আমরা সেই জিনিসগুলোকে দেখতে পাই বিভিন্ন বিনোদন অনুষ্ঠান রয়েছে সেখানে বিভিন্ন সিনেমা রয়েছে সেখানে গল্পকে কেন্দ্র করে নাচ তৈরি করে নাচের মাধ্যমে গল্পকে প্রদান করা হয় সেখানে অবশ্যই গল্পর ছলে নাচকে দেখিয়ে বিভিন্ন যেমন নাটক নৃত্যনাট্য যাত্রা ইত্যাদির মাধ্যমে আমরা নাচকে দেখতে পাই